হ্যাঁ আমি একবার পরিবহন সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম কারণ আমার চাকরির ইন্টারভিউ যেটা ছিলো সেখানে যেতে যেতে সেখানে যেতে আমাদের বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে যায় এবং দেরি হয়ে যাওয়ায় বাস পেতে সমস্যা হয় এবং সেখানে বাসে বাসে করে গিয়ে খড়গপুর পর্যন্ত পোঁছাতে তার জন্য দেরি হয়ে যায় এবং সেখান থেকে ট্রেনটি আমাদের মিস হয়ে যায় সেই ট্রেনটি মিস হয়ে যাওয়ার কারণে তার তার উপরে বাসে করে আসার সময় দেখলাম রাস্তা প্রচুর খারাপ তখন টাইম লেগে গেল লেগে গেল নইলে তখন ঠিক টাইমে পৌঁছে যেতাম এবং দেরি হয়ে যাওয়ায় ট্রেনটা আর পাইনি তাও ট্রেন না পাওয়ার পরে অনেক যে খোঁজাখুঁজির পর একটি গাড়ি পেলাম সেটা আমি ওখানেরই বাসিন্দা তিনি অন্য কাজে কলকাতা যাচ্ছিলেন আমাদের ইন্টারভিউটা ছিলো কলকাতায় এবং সেই এবং তাকে অনেক রিকুয়েষ্ট করার পর সে বললেন যে নিয়ে যেতে এবং নিয়ে যাওয়ার পরে আমাদের কাজটি ইন্টারভিউটি সফল হয় এবং আমরা ঠিকঠাকভাবে বাড়ি ফিরে আসি